হ্যালো এটা কি গুগল টেলিকম বলছি দাদা আমার একটা ভোডাফোনের সিম আছে সেই ভোডাফোনের সিমটা আমি রাখতে চাইছি না আমি এই ভোডাফোনের সিমটা জিওতে কনভার্ট করে নিতে চাই মানে আমার এই যে নাম্বারটি আছে এই নাম্বারটাই থাকবে কিন্তু আমি জিওতে চলে যেতে চাইছি কানেকশানটা আমি চেঞ্জ করতে চাইছি এটা কীভাবে কী করা যাবে হ্যাঁ হ্যাঁ ভোডা হ্যাঁ হ্যাঁ ভোডাফোনের সিম আমি এখন রিসেন্ট ব্যবহার করছি রিচার্জ করা আছে ওই দুশো নিরানব্বই টাকা রিচার্জ করা আছে

কীভাবে ওটা করবো আপনার কাছে যেতে হবে কি আচ্ছা বলছিলাম দাদা আর একটি সমস্যা আছে সিমটি কার নামে ছিল আমার মনে নেই ওটা কি আচ্ছা আচ্ছা

ও আচ্ছা ঠিক আছে হুম ঠিক আছে তাহলে আমি বিকালে যাচ্ছি হ্যাঁ